অন্যান্য জায়গায় খেলাধূলা বলতে বেশিরভাগ আমি দেখেছি কাবাডি ব্যাডমিন্টন এই সবই খেলা হয় আর আমাদের এই দিকে বেশিরভাগ ব্যাট বল ফুটবল এই সবই একটু বেশিরভাগ চলছে আমাদের এই দিকে আপনারা ধরুন তিন মাস ছাড়া ছাড়া এরকম একটা ব্যাট বল টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট আমরা প্রচলিত করি ওখান থেকে কিছু আমরা ট্যালেন্টেড মানে মেধাবী প্লেয়ারদের তুলে ধরি যাতে তারা পরবর্তীকালে আমাদের দেশের হয়ে যাতে খেলতে পারে সেরকমই কিছু একটা ভেবে আমরা এই খেলাটা প্রচলন করি তো এতেই খেলাতে অনেক কিছু প্রাইজ থাকে তো ওদের জন্য কিছু মানে আকর্ষণের জন্য কিছু জিনিস থাকে এই সব জিনিস নিয়েই তাদেরকে আমরা একটু ঐক্যবদ্ধ করি খেলাটাই হচ্ছে এখন সব মানুষদের ঐক্যবদ্ধ করে ফেলে সেই জন্য আমরা এখন খেলাটাকে বেশি প্রচলিত করতে সাহায্য করতে পারি